হ্যালো হ্যাঁ আপনার বাড়িটা কোথায় ও নদীয়া বাস স্ট্যান্ডের পাশেই আমার দোকান আছে হ্যাঁ ওটাতে হয় অনেক কিছুই জামা প্যান্ট কাটানো হয় এখনকার তো আধুনিক জামা কাপড়ও কাটানো হয় এমনি জামা কাপড়ও কাটানো হয় বলুন আপনার কী রকম জামা কাপড় লাগবে হুম ওটা কি পিসটা আপনার জামা প্যান্টের দুই পিস কিনেছেন আচ্ছা ওটা কাটিয়ে দেবো না একটাই তো একটা আচ্ছা নতুন ডিজাইন করে দেবো অসুবিধা নেই কিন্তু একটা সেটই হবে তো আর ওটা কতদিন পর দরকার এক সপ্তাহের মধ্যে কী করে দেবো বলুন দেখি আপনি তো এখনও আমার কাছে পিসটাই পৌঁছাননি তাহলে কী করে হবে ওটা আরেকটু দেরি হলে কিছু ক্ষতি আছে কি ধরুন আগে যেগুলো যে কাস্টমারগুলোর দেওয়া আছে তাদেরকে তো আমাকে আগে আগে করাতে হবে না আর আপনারটা তারপরে দিলে করব মোটামুটি দিন দশেক তো লাগবেই ওর আগে তো আমি দিতে পারব না হ্যাঁ দিন দশেক তো লাগবেই হ্যাঁ অবশ্যই করে ওই পুজোর ধরুন শেষের দিকে ওই অষ্টমী নবমী ওরকম সময় হয়তো দেওয়া যাবে কারণ ওই পুজোর জিনিস যখনই দেবেন তার আগে থেকে ভাববেন যে এক মাস আগে থেকে তৈরি করাতে দেবেন তাহলে খুব ভালো তৈরি হবে নাহলে কিন্তু হবে না কারণ ওই পুজোর সময় খুব চাপ থাকে না আচ্ছা আর আপনার কি জানা আছে আমার দোকানের রেট কত কিছু আমার হচ্ছে জামা কাটাই আমি তিনশো টাকা আর প্যান্ট কাটাই চারশো টাকা একশো টাকার ডিফারেন্স মানে তোমার আপনার তো যেহেতু দুটো আছে সেহেতু হচ্ছে চারশো আর তিনশো সাতশো টাকা লাগবে হ্যাঁ অবশ্যই ভালো কাটাব অসুবিধা নেই কাটাব ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওটা নিয়ে আসবেন আমি পিসটা দেখে আপনার মাপটা নিয়ে কাটিয়ে নেব দোকানটা ওই নদীয়া বাস স্ট্যান্ডের পাশেই নদীয়া যে বাস স্ট্যান্ড আছে ওর পাশে এসেই আমার দোকানে বলবেন যে ববিতা দাসের দোকান কোথায় তাহলেই ওখানে দেখিয়ে দেবে ঠিক আছে